আমাদের এলাকায় স্বাস্থ্যসেবা কর্মীদের এখানে অনেক কিছুই সমস্যা মসস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে হল যেমন আমাদের বাড়ি থেকে যেখানে আমাদের যাওয়া হয় হসপিটাল সেখানে অনেকটা দূরত্ব সেই দূরত্বে অনেক টাকা ভাড়া যায় অথচ আমরা যে হসপিটালে থাকি সেখানে সেইরকম অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো নেই মানে আমাদের কিন্তু টাকা পয়সা সেইরকম দেওয়া হয় না অথচ সময়টা আমাদের বেশী যায় সেটা ওইজন্য সেটার অসুবিধা আছেই বিশেষত তাছাড়াও যে স্টাফ আছে তাদেরকেও প্রতিনিয়ত অনেক কিছু কথাবার্তা আমাদের শুনতে হয় অনেকে এই জন্য হয়তো কাজ করতে করতে ছেড়ে চলে যায় যাতায়াতের ব্যবস্থার জন্য এখানে সেইরকম কোনো সুবিধা নেই এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় প্রতিনিয়তই আমাদের মতে শিক্ষা ও কাঠামোর অভাবে চিকিৎসাক্ষেত্রে চিকিৎসার মানকে প্রভাবিত অবশ্যই করবে শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চিকিৎসাক্ষেত্রে কোনো কিছুই করা যাবে না তাই শিক্ষাই প্রধানত দরকার তারা বিশেষত বেশী বেশীরভাগ সময়েই হসপিটালে যেতে নিশ্চই পছন্দ করবে কারণ যারা কাজ করছে স্বাস্থ্যসেবা তাদের প্রধান কাজ হচ্ছে যে হসপিটালে যাওয়া এবং হসপিটালে যেয়ে কাজ করা